আমার বাবা মা তারা দুজনেই শিক্ষিত তখনকার দিনের বাবা ছিলেন বিএ পাস মা ছিলেন মাধ্যমিক পাস মা মাধ্যমিক পাসের পর বিয়ে হয়ে গিয়েছিলেন কিন্তু আমার দাদু দিদা অতোটা শিক্ষিত ছিলো না কারণ তাদু দিদার সময় স্কুলে যাওয়া বা স্কুলে পড়াশোনা করা এটা ছিলো বিরাট একটা কঠিন ব্যাপার অর্থনৈতিক দিক থেকেও বলুন বা আদার্স সমস্যাও ও থাকতে পারে যার ফলে তখন তাদের ছোটোবেলাটা অতো ভালো কিন্তু সুযোগ তারা শিক্ষার জন্য পায়নি এবং এখন যে রকম প্রত্যেকটা সাব বিষয়ের উপর সা টিউশন দেওয়া হয়েছে বা স্কুলের শিক্ষকেরা তাদের ভালো করে আরো কীভাবে উন্নত করা যায় বা ফোনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে পড়াশুনার একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম হিন্দি মিডিয়াম সব রকম সুযোগ রয়েছে তখন কিন্তু অতো সুযোগ ছিলো না যার ফলে আমার দাদু দিদারা বাবা মায়েদিকে সেইভাবে কিন্তু শিক্ষা দিতে পারেননি তারাও কিন্তু চেয়েছে তবু বাবা মা আরে যেমন উন্নতভাবে আরও উন্নতমানের শিক্ষা গহণ করতে পারে তখন কিন্তু আমার বাবা মায়েরা ইংলিশ মিডিয়াম মানে ইংরেজি বিষয়টা অতো কিন্তু গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে পারেনি এখন আমার বাবা মায়েরা আমাদের এর প্রত্যেককে বা বাচ্চাদিকে তারা কিন্তু চায় প্রত্যেকটা বাচ্চাই যেমন ইংলিশ মিডিয়ামে পড়ে এবং ইংলিশের মাধ্যমে তারা কথা বলে সব মাধ্যমে বাংলা ইংরেজি হিন্দি সব মাধ্যমেই কিন্তু পড়াশোনা করার একটা শিক্ষার উন্নতির পথ খুলে গিয়েছে